হ্যালো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমার খবর তো ভালোই আছে হ্যাঁ আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো ঐজন্যে আসি নি কালকে যাবো

হ্যাঁ বাড়ি যাব হ্যাঁ সব সময় তো বাসেই যাই এবারে ভাবছি ট্রেনে যাব

ও কালকে তাড়াতাড়ি কাজগুলো তাহলে সেরে নিও খেয়ে নিয়ে তারপরে আমরা বেরবো মোটামুটি চারটে সাড়ে চারটের সময় ট্রেন আছে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে হ্যাঁ আর ট্রেনের তাহলে আমি টিকিটটাও কেটে নিতে পারবো টিকিট আচ্ছা আমি তাহলে দুটো টিকিট কেটে নেবো আর কালকে তাহলে আমাদের অফিসে দেখি আমার তো কাজ কিছুটা পেন্ডিং আছে আর কিছু কাজ কালকের হবে মিলিয়ে ঝুলিয়ে দেখি

ওই একসাথেই আসবো হ্যাঁ সেটাই ভালো হবে তা নইলে একা একা আসতে বোরিং লাগে বড্ড

এমনি শরীর টরির তোমার ভালো আছে তো হ্যাঁ আজকে বাধ্য হয়েই নিতে হল রেস্ট আর নইলে আর চলছিলো না খুব শরীরটা খারাপ লাগছিলো আজকে উঠতেই পারছিলাম না ঐজন্যই আরও আজকে ছুটিটা নিয়ে নিলাম তা নইলে আর কালকে বাড়ি যেতে পারতাম না আর কাজও করতে পারতাম না ঠিকমতো ঠিক আছে তাহলে আমি টিকিটগুলো কেটে রাখবো ঠিক আছে

হ্যাঁ ওই কথাই হল তাহলে কালকে দেখা হচ্ছে ঠিক আছে হুম রাখছি